হ্যাঁ আমি বিনোদকমূলক খবর দেখতে প্রচণ্ড পরিমানে আগ্রহী এবং এবং আমি বলিউডের নিউসে অনেকবার অংশগ্রহণ করেছি আর আমি এই ধরনের খবর দেখতে চাই যেমন বলিউডে কোন মুভিটা কখন ছাড়বে কোনটার কি ট্রেলার এই সমস্ত নিউজ দেখতে আমি পছন্দ করি বা আমার ফেভরিট হিরোর নায়ক নায়িকা এদের জীবনে কি চলছে এগুলো জানতেও পছন্দ করি আমি বেশিরভাগ টাইম ফেসবুকে এ ধরনের খবরগুলোই দেখি এবং এই ধরনের খবরগুলোই দেখি এবং আমি মডেলিং দেখতে পছন্দ করি নিউজ মডেলিং দেখতে পছন্দ করি আর বলিউডের যাবতীয় বলিউডের যাবতীয় নিউজ দেখতে আমি খুবই পছন্দ করি বলিউড সিনেমা মুভি এইগুলো দেখতেও পছন্দ করি এই এই সংক্রান্ত যে কোনো বিষয়ের খবর দেখতে আমি খুবই পছন্দ করি সমাজ সমাজ মধ্যমূলক বিনোদনের খবর নিয়ে আমি আপাতত সেরকম কিছু ভাবছি না